বাচ্চাদের সাধারণত একটু বড় হলে তার পরে তাদেরকে আঁকতে দেওয়া বা পড়তে দেওয়া উচিত যদি বলেন কেন আগেকার দিনে ছিল ছয় থেকে সাত বছর বয়স হলে তবে বাচ্চাদের হাতেখড়ি হতো কিন্তু এখন আর সে সব দিন নেই এখন বাচ্চাদের এক বছর বয়স থেকে মায়েরা স্কুলে দিয়ে দিচ্ছে কিন্তু ওই সময় তারা তো কিছুই জানে না তারা কীভাবে কী করবে সেই জন্য আমার মনে হয় তিন বছর থেকে অন্তত দিলে তাদের ভালো হয় আমি আমার ছেলেকে পাঁচ বছর হতে তবে স্কুলে ভর্তি করেছিলাম তার পরে সে তাকে আঁকায় ভর্তি করেছিলাম ছ বছর বয়সে ছ বছর বয়সে ভর্তি করার পরে সে তার প্রথম আঁকতে শেখে এবং তার পরে আস্তে আস্তে প্রাইমারি প্রাইমারির পরে সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এরকমভাবে সে পাঁচ চার চার পাঁচ বছর আঁকা শেখে তার পরে আমি আর তার খরচা টানতে পারিনি বলে আমি তার আঁকা বন্ধ করে দিয়েছি আঁকা শেখা ভালো যে কোনো বাচ্চাদের আঁকা শেখানো ভালো হাতের কাজটাও ভালো হয় আঁকা শিখলে স্কুলের বিভিন্ন প্রজেক্টগুলো তারাও ভালো তৈরি করতে পারে তখন কারোর হেল্প লাগে না নইলে এখন স্কুলে যে সব প্রজেক্টগুলো দেয় সেই প্রজেক্টগুলো বাইরে থেকে করে আনতে হয় এর জন্য একটা আর্থিক খরচও আছে কিন্তু একটা বাচ্চা যদি সে যথাসময়ে আঁকা শেখে তাহলে তার হাতের আঁকাটাও ভালো হয় এবং স্কুলের বিভিন্ন প্রজেক্টগুলো সে নিজে নিজে করতে পারে এবং তার থেকে সে বড় হয়ে কিছু প্রিন্টিং করে সে তার নিজের পড়াশুনার খরচাও চালাতে পারে তাই বাচ্চাদের আঁকা শেখানো ভালো